ভারতে কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক যেমন কলকাতার কালীঘাট বেলুড় মঠ দক্ষিণেশ্বর এগুলো হচ্ছে এক একটা পর্যটক যেখানে আমরা সবাই প্রত্যেকেই ঘুরতে যেতে খুবই ভালোবাসি আমরা ঘুরেও এসেছি এই জায়গাগুলোর প্রতি একটা আলাদাই অনুভূতি বা আমরা খুবই ভালোবাসি এই জায়গাগুলো যেতে খুবই ভালো লাগে হ্যাঁ এই জায়গাগুলোর মধ্যে একটা যে একটা আলাদা অনুভূতি এই জায়গাগুলো এই জায়গাগুলো আমরা অনেকেই চিনে থাকি এই পর্যটক কেন্দ্রগুলিতে প্রত্যেক মানুষই ঘুরে আসতে পারে বা ট্যুরে যায় এই জায়গাগুলিতে না আমরাও ঘুরে এসেছি বা ঘুরতে গেছি আমার তো খুবই ভালো ওই পর্যটক কেন্দ্রগুলি বা ল্যান্ডমার্কগুলি খুবই ভালো লাগে যেমন কলকাতাতে অনেক জায়গায় রয়েছে ইত্যাদি ইত্যাদি যেগুলো ঘুরতে আমাদের খুবই ভালোবাসি লাগে বা খুবই ভালোবাসি আমি তো কলকাতার প্রত্যেকটা জায়গায় খুবই ভালো লাগে আমার এবং খুবই পর্যটক কেন্দ্রগুলি বা ল্যান্ডমার্কগুলি আমার তো খুবই ভালো লাগে বা পছন্দের